আমার জেলার নাম পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান এবং প্রথম অর্থনৈতিক জিনিস হচ্ছে কৃষিকাজ এখানকার মানুষের বেশিরভাগটাই কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং কৃষির মধ্যে প্রধানত ধান আলু পাট তিল এছাড়া সবজির ওপর নির্ভরশীল গড়বেতা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা প্রধানত সবজিপ্রধান এলাকা এবং সেটাই প্রধানত সেখানকার মানুষের অর্থনৈতিক ফসল এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলায় কলকারখানার মধ্যে উৎপাদন দ্রব্যর মধ্যে রয়েছে যেমন জিন্দাল কারখানা রয়েছে সিমেন্টের জন্য বিখ্যাত এখানেও মানুষের একাধিক কর্মসংস্থান রয়েছে এবং কলকারখানায় কাজ করেন মানুষ এছাড়া বিভিন্ন রকমের কুটিরশিল্প যেমন মেদিনীপুরের বিভিন্নরকম কুটিরশিল্পের জন্য বিখ্যাত সেই কুটিরশিল্প রয়েছে প্রধানত অর্থকারী এবং শিল্পর মধ্যে অর্থনীতির মধ্যে কৃষিকাজ শিল্পর মধ্যে কুটিরশিল্প এবং সিমেন্ট শিল্প এই সমস্ত কিছুই ভিত্তি করে আমাদের জেলা প্রসিদ্ধ হয়েছে এছাড়াও বিভিন্ন রকমের এনজিও সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে এছাড়া মানুষজন বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকেন